হ্যাঁ আগের বছর ফার্স্ট মার্চ দুহাজার বাইশ আমি আমার বোনের একটি কাজের জন্য আমরা বাজারে গিয়েছিলাম সেদিন প্রচন্ড জোরে মেঘ করেছিলো ঝড় উঠেছিলো কিন্তু তাও কাজ থাকায় আমরা বেরিয়েছিলাম সেদিন আমরা বাজারে গিয়ে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয় তারপর আমাদের আমার একটি বন্ধুর সাথে দেখা হয় তার সাথে অনেকক্ষণ গল্প করার পর খুব ভালো লাগে সেখান থেকে বেরিয়ে তার সাথে থাকা একটি বন্ধুর সাথে আমার আলাপ হয় সেদিন প্রচন্ড জোরে বৃষ্টি হওয়ায় আমরা খুব তাড়াহুড়ো করে একটি দোকানে ঢুকে ফেলি যাতে ভিজে না যাই সেদিন রোমান্টিক পরিবেশ ছিল আমাদের দেখাটা ঠিক দেব আর শ্রাবন্তীর একটি মুভির মত দৌড়োতে দৌড়োতে আমরা দোকানে ঢুকি ওখানে আমাদের কথাবার্তা শুরু হয় আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটাও খুব ভালো হয় আমরা তারপর ওখান থেকে কথা বলার পর ছবি তুলি আড্ডা মারি তারপর বৃষ্টি থামার অনেকক্ষণ পর বৃষ্টি থামার পর আমরা বাজারে যাই আমার সেই কাজটি শেষ করি তারপরে ওখানে আমাদের একসাথেই থাকি তারপর ওরা ঘর চলে যায় এভাবেই তার পরেও আরো কথা বলতে বলতে আমাদের বন্ধুত্বটা আরো ভালো হয় আমরা দেখা করি আড্ডা মারি একসাথে টিউশানে পড়ি বিদ্যালয় যাই এভাবেই অনেকদিন কাটিয়ে উঠে অনেক গভীর বন্ধুত্ব হয়ে ওঠে সেই দিনটা এখনো ভাবলে আমার মনে হয় কীভাবে সেদিন আমরা ভাগ্যক্রমে দেখা হয়েছিলো আমাদের সেদিন আমি কীভাবে বেরিয়ে তার সাথে দেখা হয়েছিলো যে এত ভালো বন্ধু পেয়েছি সেই দিনটা ভাবলে এখনো আমার হাসি পায় সে একেবারে সিনেমার মতন খুব ভালো লেগেছিল আমার এখনো ওই দিনটি আমার এখনো পুরো মনে আছে যে কীভাবে আমি ওর সাথে দেখা করি কীভাবে প্রথম কথা হয় আমাদের কীভাবে কথা স্টার্ট হয় কীভাবে একসাথে আমরা ঘুরতে বেরোই এখনো এভাবেই অনেক কথা বলতে বলতে আমরা এখন অনেক ভালো বন্ধু সে সে আমার অনেকই অসুবিধাতে পাশে থাকে সে আমার অনেক সাহায্য করে আমার এখনো মনে হয় সেদিন আমিই ভাগ্যিস বেরিয়েছিলাম তার সাথে আমার দেখা হয়েছিলো এ না হলে আমি একে আমি চিনতেও পারতাম না সে আমার জীবনে সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষ আমি খুবই ভালো ভালো লাগে আমার এভাবে এরকমই একটি বন্ধু পেয়েছি সেই দিনটা আমার আজও মনে থাকে আমি মনে পড়লে আমার খুবই ভালো লাগে খুবই হাসি পায় যে কীভাবে আমরা রোমান্টিক ওয়েতে দেখা হয়েছিল আমাদের তাই আমরা এখনো ওই দিনটাকে মনে করে খুবই হাসি এখনো খুব কথা হয় আমাদের